হ্যাঁ আছে হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন কুমড়ো কুড়ি টাকা কেজি বিলাতি আশি টাকা কেজি পটল ষাট টাকা কুঁদরি তিরিশ টাকা

ঢ্যাঁড়স আশি টাকা আমার কাছে বিক্রি করবেন পনেরো টাকা করে নেবো

শসা চল্লিশ টাকা কেজি হ্যাঁ দামটা দেখে শুনে করিয়ে দেবো আনুন হ্যাঁ আপনি আসুন